হ্যাঁ আমি স্কুল বা কলেজে ভারতীয় বিজ্ঞানী এবং গণিতবিদ্যে সম্পর্কে জেনেছি আমাদের ভারতীয় বিজ্ঞা বিখ্যাত বিজ্ঞানী হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু যিনি কেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে গাছের প্রাণ আছে এটি দেখেছিলেন বা আবিষ্কার করেছিলেন তিনি বলেছিলেন একটি গাছ একটি প্রাণ এবং ভারতীয় গণিতবিদ আছে যেমন আর্যভট্ট আর্যভট্ট শূণ্য আবিষ্কার করেছিলেন